বাংলা ভাষা সংরক্ষণ বা প্রচারের জন্য যে সব প্রচেষ্টাগুলো লিয়েছে তার মধ্যে প্রধান হল তো যে আমরা ছোটোর থেকেই আমরা বাংলা ভাষা বা আমাদের মাতৃভাষা বাংলা আমরা প্রথমত প্রাইমারি বা প্রাইমারি স্কুল থেকে আমরা এগুলো শিখে আসছি বা এইগুলো সংরক্ষণের চেষ্টাও করছি স্কুলে তারপরে স্কুলের পাশাপাশি টিউশন এবং পরবর্তীকালে আমরা কলেজে গিয়েও এই বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বিভিন্নভাবে বাংলা ভাষা শিক্ষা পেয়েছি আর প্রথম বলতে গেলে যে স্কুল প্রথম আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন তো আমরা ব্যাকরণ বর্ণ পরিচয় এইসবের মাধ্যমে আমরা বাংলা ভাষা শিখি এবং ভবিষ্যতে সেই বাংলা ভাষা শিখে আমরা আরও বাংলা ব্যাকরণ সম্পর্কে আরও জানতে পারি আর এই বাংলা ভাষা লোকের মধ্যে যেভাবে জড়িয়ে পড়েছে বাংলা ভাষা সেটার মাধ্যম হল বিভিন্নভাবে যেমন সমাজের মাধ্যমে বিভিন্ন ধরনের বাংলা বাংলা পত্রিকা যেমন আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা এইসব পত্রিকা পড়ে মানুষ বিভিন্নভাবে বাংলা ভাষার বাংলা ভাষা বাংলা ভাষা বা সংরক্ষণের ক্ষেত্রে জড়িয়ে পড়ছে তাছাড়া বাংলা আমরা তো বিভিন্ন নিউজ চ্যানেল আছে বাংলার যেমন আকাশ আট বা পাশাপাশি অন্যান্য অন্যান্য ক্ষেত্রেও মানুষ বা সমাজের লোক বাংলা ভাষা সম্পর্কে জানতে পারছে এবং সেই বাংলা ভাষা সংরক্ষণের চেষ্টাও চালাচ্ছে আর আশা করছি যে ভবিষ্যৎ বা পরবর্তীকালে বাংলা ভাষা সংরক্ষণ বা প্রচারের জন্য আমরা আরও প্রচেষ্টা চালিয়ে যাব কারণ আমাদের কাছে গর্বের হল যে আমরা বাঙালি আর বাংলা ভাষাই আমাদের প্রথম পরিচয়